চার লক্ষ তেত্রিশ হাজার দুশো বিরানব্বই ছয় লক্ষ তিনশো ছাব্বিশ চুরাশি হাজার পাঁচশো আঠেরো দশ হাজার নশো তিরানব্বই নয় হাজার নশো একুশ